হ্যাঁ আমি ছোটোদেরকে বাচ্চাদেরকে একদম বাচ্চা যারা তাদেরকে নাচ শেখানোর সুযোগ পেয়েছি খুব ভালো লাগত তাদেরকে যে নাচ শিখিয়ে যে একটা যে আনন্দ পাওয়া যায় সেই যে একটা অনুভূতি মানে দারুণ দারুণ সুন্দর একবারে বাচ্চাগুলো একেকটা গান চালিয়ে দিলে প্রথমে তো তাল শেখা তো হবে তাল শিখিয়ে অনেক রকম তাক্ তাল শেখানোর পরে এবারে গান চালিয়ে তাদেরকে যে আকার আকৃতি তারা যে নানান রকমের দেখানো হচ্ছে তাদেরকে হাতে পায়ে কেউ বসে পড়ছে কেউ ওদিকে করছে কেউ এদিকে করছে কেউ ডান দিকে ঘুরছে কেউ বাঁ দিকে ঘুরছে মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে পুতুলের মতো লাগছে তাদেরকে যাই হোক করে শেখানো হয় নাচটা খুব সুন্দর লাগে একবারে প্রথমে ছোটো ছোটো গান দিয়ে শেখানো হয় বাচ্চাদেরকে তার পরে বড় বড় গান দিয়ে শেখানো হয় বড় বড় স্টেজ শো থাকে এবারে দুর্গা পূজার সময় কী কার্তিক পুজোর সময় জগদ্ধাত্রী পূজার সময় ওই সব বাচ্চাগুলোকে সব নিয়ে যাওয়া হয় তাদেরও গার্জেন থাকে সাথে মা বাবারা থাকে তাদেরকে সব নিয়ে যাওয়া হয় তারা স্টেজে পারফরমেন্স করে মানে সবার যে করতালি একটা হাততালি যে সবাই দিয়ে উৎসাহ করে তা দেখলেই মনটা একবারে ভরে যায় যে না আমি নাচটা শিখিয়ে তাদেরকে মানে আমাকেই সবাই একবারে বাহবা করছে যে দিদিমণি খুব সুন্দর শিখিয়েছেন আপনি একবারে একবারে হাতে ধরিয়ে তাদেরকে শিখিয়েছেন বাচ্চাদেরকে তারা বিভিন্ন আকারের কচি কোমর দুলিয়ে দুলিয়ে হাত দুলিয়ে দুলিয়ে পা দুলিয়ে দুলিয়ে একজন ডান দিকে ঘুরছে তো একজন বাঁ দিকে ঘুরছে একজন বাঁ দিকে ঘুরছে তো একজন ডান দিকে ঘুরছে বাচ্চারা আর লম্বা সারিভাবে তাদেরকে দাঁড় করানো হয়েছিল স্টেজেতে কী সুন্দর দেখানো হয়েছিল হ্যাঁ তাদেরকে একটু ধৈর্য সহকারে শেখাতে হয় একটু ধৈর্য রাখতে হবে মনে যে না ওরা এক ওরাও শিখবে এক দিন ছোটোর থেকে তো মানুষ বড় হয় ছোটো অবস্থায় শিখলে তবে তো ওরা আমাদের মতো এক দিন বড় হবে না বাচ্চারা তবে তো আরও আমার মতো আরও পাঁচজনকে শেখাতে পারবে আমি আজ দুজনকে শেখাচ্ছি তারা আমার হয়ে আরও বড় হয়ে আরও চারজনকে শেখাতে পারবে এইভাবে নাচটাকে আরও তারা এগিয়ে নিয়ে যেতে পারবে সেই কারণে নাচটা খুবই দরকার সবার মনে মনে এবার বাচ্চাগুলোকে শেখানো হয় বাচ্চাগুলো স্টেজ শো করে তাদের বাবা মারা করতালি দিয়ে না দিদিমণি খুব ভালো লেগেছে নাচটা বন্ধ করেনি তারাও প্রতি মাসে মাসে আসে আর অ্যাটেন্ড করে তাদেরকে এভাবে শেখানো হয়